দুর্গাপূজা ও শিবরাত্রিতে ধুমধাম করে পূজা পাসা করি মকর সংক্রান্তিতে টুসু গীত গাই আর দেওয়ালি বা হোলির সময় হোলি খেলি দেওয়ালিতে প্রদীপ জ্বালি